ভারতীয় শিল্পীদের অনেক অনেক কলা খোলা দিক এবং অনেক গুরুত্ব আছে ভারতীয় শিল্পীরা অনেকটা দক্ষ এই কাজের জন্য কিন্তু তাদেরকে সেরকমভাবে সুযোগ দেওয়া হয়নি কারণ ভারতকে ভেবেছে যে একটা উন্নতি হচ্ছে সেরকম উন্নতি নয় বিদেশিদের যতটা সুযোগ সুবিধা আছে ভারতে সেই সুযোগ সুবিধা নেই সেটা রাজনৈতিক দিক থেকেই হোক বা প্রশাসনিক দিক থেকেই হোক এবং আদার্স কোনো কারণের জন্য হোক তাদেরকে সেইভাবে সুযোগ দেওয়া হয়নি কিন্তু হচ্ছে ভারতের শিল্পীরা অনেক অনেক দক্ষ এবং ভারতের যে সমস্ত শিল্পকলা আছে ভারতে অনেক অনেক মহাপুরুষ আছে বা অনেক বৈজ্ঞানিক আছে অনেক মহাপুরুষ আছে তাদের শিল্পকলা তাদের আর্ট এবং চিত্রকলা অনেক কিছু দেখে প্রমাণ করে দিয়েছে তাদের থেকে গুরু তাদের যে এতটা দক্ষতা আছে তা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীতেও এতটা দক্ষতা নেই অনেক বিদেশি আছে আমাদের ভারতের শিল্পকলা চিত্রকলা এই কলা কার্য দেখার জন্য বাইরে থেকে ভ্রমণ করে ভারতে আসে এবং সেই বড় বড় মহাপুরুষদের অনেক চিত্রকলার নিদর্শন তারা দেখে যান বিদেশ থেকে ভ্রমণ করতে আসে কিন্তু তাদেরকে সেই সময় ঠিকঠাকভাবে সুযোগ দেওয়া হয় না সেটা রাজনৈতিক কারণ হতে পারে এবং আরও এছাড়া আরও অন্যান্য কারণ হতে পারে